পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের মধ্যে যেমন আমাদের হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের যে কলকাতা আমরা এই কলকাতা এরিয়ার আশেপাশেই আমরা থাকি আর আমাদের থেকে দূরে যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী যেটা এলাকা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এইগুলো সাথে আমাদের জীবনধারা খাদ্যাভ্যাস পেশা আচার অনুষ্ঠান সবই অন্য রকম